আমার এলাকায় পরিবহণ পদ্ধতির মধ্যে অনেক কিছুই আছে সেগুলো হল নানা ধরনের বাস ট্রাম অটো রিক্সা সমস্ত কিছুই আছে কিন্তু ট্রেন চলাচলটা নেই যদি সমস্ত কিছুর মধ্যে ট্রেন চলাচলটাও থাকত তাহলে সব সময় এত ভিড় থাকত না ট্রেনে করে মানুষ অনেক মানুষ এক জায়গা থেকে অনেক জায়গায় চলে যেত আর তার সাথে সাথে নানা ধরনের জিনিসপত্র এবং অর্থনৈতিক দিক থেকেও আর একটু পরিকাঠামো উন্নত হতো ভ্রমণে যাওয়ার সময়ও বিরাট সমস্যা হয় সেই সময় বাসে করে যেয়ে ট্রেন লাইন বা ট্রেনের ওখানে পৌঁছাতে হয় তবে ট্রেন পাওয়া যায় এবং সেই ট্রেন ধরে তারপর ভ্রমণে যাওয়া যায় কিছু জিনিস এই সমস্ত জিনিসগুলো যদি আমার এখানে পরিবর্তন হতো তাহলে খুব ভালো হতো শুধুমাত্ত গাস অটো রিক্সা এই সমস্তর ভরসা না করেও ট্রেন যদি থাকত তাহলে যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হতো